যে ব্যাক্তি সবে মাত্র আঁকা শুরু করেছে এবং সে তার দক্ষতা আরও উন্নত কোত্তে চায় তো আমি তাকে যে সমস্ত পরামর্শ দেবো তা হলো ব্যক্তিকে সাধারণত যখন আঁকবেন তখন সে যেন লোকালয় থেকে অনেক একটু নিরিবিলি স্থানে সাধারণত মনোরম পরিবেশে প্রাকৃতিক পরিবেশে যেন সে আঁকে তাহলে তার আঁকার প্রতি মনোযোগ অনেক বেশি যাবে এছাড়া ব্যক্তি যেন এক সঠিকভাবে সঠিক দক্ষ একজন আঁকা ব্যক্তির পরাম কাছে প্রশিক্ষণ গ্রহণ করে তাহলে তার আঁকার দক্ষতা বৃদ্ধি পাবে বা তিনি ভালোভাবে অঙ্কন করতে পারবেন কিন্তু যদি তিনি সঠিক ব্যক্তির কাছে অঙ্কন না শেখেন থালে তার দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ এগোতে পারবেন না এছাড়া ব্যক্তির অঙ্কনের জন্য যে সমস্ত অঙ্কনের সরঞ্জাম রয়েছে লেড পেনসিল বা আঁকার যে পেপার পেপার রয়েছে সেই সমস্ত কিছু যেন ভালো উন্নত মানের হয় এবং তাহলেই অঙ্কন অনেক ভালো হবে কিন্তু যদি নিম্ন মানের সামগ্রী দিয়ে সে অঙ্কন করে তাহলে সে অঙ্কন স্বল্পস্থায়ী হবে দেখতে সুন্দর হবে না তো উন্নত মানের জিনিসপত্র দিয়েই ব্যবহার করতে হবে এবং এর জন্য সে শহর এলাকা থেকেই বিশেষ দোকান থেকেই এগুলা যেন ক্রয় করে তাহলেই তার এই দক্ষতা বৃদ্ধি পাবে